আমাদের এলাকায় অনেক ধর্মীয় স্থান রয়েছে যে ধর্মীয় স্থানগুলি আমাদের এলাকায় খুব বিখ্যাতভাবে রয়েছে যে স্থানগুলি শুধু আমরা একা নই আমাদের পুরো পরিবারের লোক বা আমাদের পুরো গোটা দেশের লোকই সে ধর্মীয় স্থানগুলি নিয়ে গর্বিত হয়েছে আগেকার দিনে রাজার আমলে এই ধর্মীয় স্থানগুলি খুব বিশেষভাবে প্রচলিত ছিল আর এখনকার দিনেও সেই ধর্মীয় স্থানগুলি খুব প্রচলিত রয়েছে যেমন রাম মন্দির যেমন শিব মন্দির এইগুলো এখনও পর্যন্ত রাজার আমল থেকে এখনও পর্যন্ত বিশেষভাবে খুব প্রচলিত আগেকার দিনে রাম মন্দিরে হনুমানজির পুজো হতো আগেকার দিনে বাইরের থেকে অনেক লোক আসতো এই এই পুজো দেখতে আর এখনকার দিনেও এই যে শিব মন্দিরে যে গাজন উৎসব হয় সেই গাজন উৎসব দেখতেও বাইরে থেকে অনেক লোক আসে বাইরের লোকেরা এই গাজন উৎসব দেখতে খুব পছন্দ করে কারণ এই গাজন উৎসব সমস্ত জায়গাতে ঠিকঠাকভাবে চলে না তাই আমাদের এখানে এই গাজন উৎসব খুব ধর্মীয় বা খুব প্রাচীন পুরনো জিনিস তাই বাইরে থেকে লোক আগে এই গাজন উৎসবের সময় খুব আনন্দ উপভোগ করতে আসে আর এই গাজন উৎসবের সময় অনেক রকম ভোক্তা দেখা যায় অনেক অনেকজন লোক অনেক ভোক্তা হয় তারা নিজেদের পাপ পুণ্যের বিচার করার জন্য ভোক্তা হয় তাই সেইসব জিনিসগুলো দেখতে অনেক লোক বাইরে থেকে আসে আর এখানকার চরক মেলাও খুব বিশেষভাবে বিখ্যাত যেটা অনেক প্রাচীন যুগ থেকে চলে এসেছে তাই সেই চরক মেলা দেখার জন্যও বিভিন্ন দূর দেশের লোক আমাদের এই এলাকাতে এইসব অনুষ্ঠান দেখতে এসেছে তাই আমাদের দেশের লোক মনে করে এইসব মন্দিরগুলো আমাদের এখানে রয়েছে বলে আমরা নিজেদেরকে খুব গর্ববোধ মনে করি